সম্পদের ঘাটতির ফলে আমাদের এলাকায় প্রচুর অসুবিধা দেখা যায় যেমন নানারকম জিনিসের দাম বেড়ে গিয়েছিলো প্রচুর পরিমাণে যেমন পেট্রোল ডিজেল কেরোসিন নানারকমের সবজি শুকনো খাবার সবকিছুর দাম অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছিলো এবং যখন করোনার সময় মহামারী চলছিলো তখন আমাদের যে সবাইকে টিকাকরণ দেওয়া হয় সেটাও অনেক লাইন দিয়ে করে নিতে হতো এবং সবাইকে অনেক ভিড়ের মধ্যে লাইন দিয়ে করে নিতে হতো এবং সেটার পরিমাণ অনেক কম ছিল যার জন্যে আমাদের প্রচুর অসুবিধা দেখা দিয়েছিলো তারপর সম্পদের ঘাটতির জন্য লোকে গাড়ির সবকিছুর দাম তো অনেক পরিমাণে বেড়ে গিয়েছিলো তাই সবাই খেতে পেতো না বাইরে যারা ছিল তারা আসতে পারতো না